পশ্চিম বর্ধমান জেলার প্রধান জাতি হিন্দু হলেও পাশাপাশি ইসলাম বুদ্ধ শিখ এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষকেও লক্ষ্য করা যায় তাদের প্রধান ভাষা বাংলা হিন্দি পাঞ্জাবি নেপালি এবং অলচিকি তারা একে অপরের সঙ্গে যথেষ্টভাবে সম্মিলিতরূপে বসবাস করে একে অপরের সংস্কৃতিকে আপন করে নেয় একে অপরের পূজা একে অপরের প্রতিষ্ঠাকে সম্মান করে যেমন বাঙালির দুর্গাপূজায় আমাদের ইসলাম এবং বুদ্ধ শিখ আদিবাসী ভাইয়েরা যোগদান করে ঠিক তেমনই গুরু নানক জয়ন্তীতেও হিন্দু ভাইয়েরা যোগদান করেন ঈদেও তাই এই নিয়েই আমাদের পশ্চিম বর্ধমান